আমার পছন্দের মিষ্টিগুলি হলো রসগোল্লা মিষ্টি দই রাজভোগ সন্দেশ মালপোয়া রসমালাই পায়েস পান্তুয়া অমৃ্তি ল্যাংচা ছানার জিলিপি পাটিসাপটা চমচম জয়নগরের মোয়া মিহিদানা ক্ষীরকদম সরভাজা দরবেশ কাঁচাগোল্লা চন্দ্রপুলি কালোজাম নিখুঁতি রাবড়ি নাড়ু লবঙ্গলতিকা সীতাভোগ কলার বড়া গজা